বলছি আমি একজন সিকিউরিটি গার্ড আমি আমি তো ক মেম্বার কমিটির মেম্বার তা আমাদের একটা টর্চ লাইট নেই খাওয়ার টেবিল নেই আরো অনেক কিছু নেই ও আমরা এই সব জিনিসগুলো না পেলে আমরা কিছুই দিতে পারবো না না শীতের পোশাক তারপর খাওয়ার জল টেবিল

আপনি একটু কমিটির সাথে আলোচনা করুন

কম্বল টম্বল দু মাস পাই নি হ্যাঁ টাকা পাই নি

আমনারা তো শান্তিতে ঘুমান আমাদের জন্য কিছু দিন হ্যাঁ বাথরুমের ব্যবস্থা নেই টর্চ লাইটের ব্যবস্থা নেই বাথ না ঠিক আচ্ছা ঠিক আছে